আমাদের পশ্চিমবঙ্গের আইনব্যবস্থা সম্পর্কে বলতে গেলে আমার সেরকম কোনো আস্থা বা ভরসা কোনোটাই নেই বরং আমার রয়েছে অনেক অভিযোগ অভিযোগের অবশ্য নানান কারণও রয়েছে কিন্তু আমাদের যে ভারতবর্ষের যে শাসনব্যবস্থা বা ভারতবর্ষে যে আইনব্যবস্থা তার সাথে যদি আমি বাইরের দেশের বা অন্যান্য রাজ্যের যদি আইনব্যবস্থার তুলনা করি তাহলে আমার মনে হয় সেখানকার আইনব্যবস্থা আরো বেশি ভালো বা উন্নত বা কঠোর যেমন আমাদের দেশে যে ম্যাজিস্ট্রেট যে আইনব্যবস্থা যেমন রয়েছে ধরুন আমাদের জেলায় আমরা যদি গেলাম কোনো আমাদের সমস্যা নিয়ে সেই আদালতের কাছে যদি গিয়ে আমরা আদালতের দ্বারস্থ হই হয়তো দেখব আমরা সঠিক সময়ে সঠিক বিচার পাচ্ছি না আবার হয়তো দেখব পয়সার বিনিময়ে কোনো দাগি আসামি তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেল অথচ যে আসলে যে দোষী সে তো কোনোদিনো শাস্তি পেলই না আর যে দোষী নয় সে হয়তো সারাদিন বা কয়েকটা মাস হয়তো ঘুরে ঘুরে সে আদালতেই পড়ে থাকল আবার দেখুন না নাইট পেট্রোলিং যেমন রাত্রিবেলায় যে বিভিন্ন লরি বা আরো নানান যে গাড়িগুলো আমাদের দেশে আসছে বা আমাদের দেশ থেকে বেরিয়ে যাচ্ছে অনেক সময় পুলিশ হয়তো তাদেরকে ধরে আবার অনেক সময় টাকার বিনিময়ে তারা সুন্দরভাবে এই দেশে কিছু বা খারাপ জিনিস হয়তো নিয়ে আসছে আবার কিছু খারাপ জিনিস বাইরের দেশে পাচারও করে দিচ্ছে এই জিনিসগুলো যদি তাড়াতাড়ি বন্ধ না হয় তাহলে কিন্তু আমাদের দেশের পক্ষেই অনেক ক্ষতিকারক তো এই পুলিশের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে পুলিশ যেমন মানুষকে কন্ট্রোল করতে পারছে সেরকম পুলিশের ওপরও কিন্তু এই কন্ট্রোলগুলো আমাদের করা উচিত বিশেষ করে আমাদের সরকারের তাদেরকেও কিন্তু এইভাবেই কড়া শাসনে রাখা উচিত তাছাড়াও রয়েছে ট্রাফিক আইন ট্রাফিক আইন তো খুবই বড়ো সমস্যা আমাদের দেশের তার কারণ আমাদের দেশে যেমন জনসংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে ঠিক তেমনই যানজট বলুন আর দুর্ঘটনাই বলুন খুবই তাড়া খুবই খুব বেশি পরিমাণে এগুলো বাড়ছে ট্রাফিক তো ঠিকঠাক কেউ মানেও না এবং যারা ট্রাফিক পুলিশ আছে তারাও অনেক সময় দেখি সেভাবে ভালো করে তাদের যে কর্তব্যটা সেই কর্তব্যটা পালন করে না অথচ সবাই কিন্তু সমান নয় তার মধ্যেও কিছু ট্রাফিক পুলিশ আছেন যারা সঠিকভাবে তাদের কাজ করেন কিন্তু কিছু কিছু সংখ্যক ট্রাফিক পুলিশ রয়েছে যারা কিন্তু তারা কাজটা করেন না এবং সর্বোপরি আমাদের যে মানুষ যারা রাস্তায় চলাফেরা করে তারাও ইচ্ছে করে হয়তো ট্রাফিক আইন মেনে চলে না তাই আমাদের রাজ্য সরকারের উচিত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা প্রয়োগ করা